দার্জিলিং বটে শুনতে বলো আচ্ছা আমার দেওয়া আমার আপনাদের দেওয়া সব থেকে দুশো আমার যাওয়া দুঃসাহসিক ট্রিপ আমি এমনিতে গেছি অনেক জায়গায় আমার সব থেকে একটা দুঃসাহসিক ট্রিপ হচ্ছে আমার উত্তরাখণ্ডের কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী এই ট্রিপটা আমার সব থেকে মানে কী বলবো সব থেকে একটা দুঃসাহসিক ট্রিপ এই ট্রিপটা আমরা গিয়েছিলাম দু হাজার দশ সাল নাগাদ এই ট্রিপটা আমার জীবনের সব থেকে একটা কী বলবো দুঃসাহসিক কারণ সেইখানে সেই সমস্ত অঞ্চলে পাহাড়ি খাড়া রাস্তা যেখানে বাস যাচ্ছে সেটা দেখেই আমাদের ভয় লাগছে আর বিশেষ করে আমার কেদারনাথ ট্রিপে আমাকে গৌরীকুণ্ড থেকে ষোলো কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়েছিলো সেইটা হচ্ছে আমার একটা খুবই দুঃসাহসিক এবং সেটা একটা খুবই অ্যাডভেঞ্চার সেখানে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে ঘোড়া যাচ্ছে একদিকে একদিকে মানুষজন যাচ্ছে আবার নামছে সেই ষোলো কিলোমিটার রাস্তা কিন্তু আমি পায়ে হেঁটে গিয়েছিলাম তাছাড়া যমুনোত্রী যে গিয়েছিলাম ওখানেও ছ কিলোমিটার আমাকে পায়ে হেঁটে যেতে হয়েছিলো ওটাও আমার খুবই মানে কী বলবো খুবই দুঃসাহসিক এবং সমস্ত এই আর একটা কারণ আর একটা জিনিস হচ্ছে ওই পাহাড়ি রাস্তায় যাতায়াত করা এবং পাহাড়ি রাস্তায় ঘোরা এইটা কিন্তু খুবই মানে দুঃসাহসিক খুবই ডেঞ্জারাসপূর্ণ জায়গা এই জায়গাগুলো বাসগুলো এমন জায়গা দিয়ে যাচ্ছে যেটা দেখলেই মানে আমাদের ভয় লাগবে এরকম একটা অপরিস্থিতি সেইটাই এইটাই হচ্ছে আমার জীবনের সব থেকে এটা হয়তো মানুষ সব সময় সবাই যেতে পারে না এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ টিপস